দেখুন আমাদের প্রথমেই যেটা কাজ থাকে ঘুম থেকে উঠে আগে বাচ্চাদের রেডি করিয়ে আগে স্কুলে পাঠাতে হবে তো সে ক্ষেত্রে আমাদের সকালবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠেই আগে বাচ্চাদের টিফিন করা বাচ্চাদেরকে ঘুম থেকে তোলা ওদেরকে রেডি করে ওদেরকে ট্যা গুছিয়ে দিয়ে ওদেরকে স্কুলে গিয়ে পৌঁছে দিয়ে আসা তো সেই স্কুলে ওদেরকে পৌঁছে দিয়ে এসে আবার বাড়িতে এসে সকলের জন্য সকালের টিফিন করা রান্না বান্না করা সংসারের কাজকর্ম করা সেই সব করে আবার বাড়ির যে বড়োরা যারা রয়েছে তাদের কলেজে যাওয়া তাদের জন্য আবার টিফিন তৈরি করা তাদেরকে আবার গুছিয়ে দিয়ে তাদেরকে আবার দিয়ে তারপরে আবার যারা আবার অফিসে যাবে বিজনেসের জন্য যারা বাইরে যাবে তাদেরকে আবার খেতে দেওয়া তাদের জন্য আবার টিফিন তৈরি করা তাদের যেই জিনিসগুলো দরকার সেইগুলো আবার গুছিয়ে তাদের সামনে আবার রেডি করে দেওয়া এত এই সমস্ত কিছু কাজকর্ম সেরে তারপরে এবার আমাদের নিজেদের আবার বাড়িতে আমরা যারা থাকি তাদের জন্য সবার জন্য খাবার পরিবেশন করে খাবার খাওয়া সেই খাবার আবার যেগুলো হয়ে গেছে খাবার খাওয়া সেগুলো আবার গুছিয়ে ঠিকঠাক জায়গায় রাখা আবার বাড়িতে যেহেতু আবার কাজের জন্য আবার হোম মেড আসবে তাদের জন্য আবার সব গুছিয়ে সে কি কাজ করবে না করবে সেটা আবার তাকে আবার গুছিয়ে বুঝিয়ে আবার তাকে আবার দিতে হয় এই করে আবার ছেলে মেয়েদের আবার স্কুলে ছুটি হয়ে যাবে তাদেরকে আবার স্কুলে আনতে যাওয়া তাদেরকে এনে তাদেরকে আবার স্নান করানো খাওয়ানো তাদের আবার টিউশন থাকে তো তাদেরকে আবার সেখানে পৌঁছে দেওয়া সেখান থেকে আবার তাদের পড়াশুনো হয়ে গেলে সেখান থেকে আবার নিয়ে আসা তো এই করে করেই আমার সারাটা দিন কেটে যায়